আমার ব্যক্তিগত জীবিকা হলো ব্যবসা করা আমি অনিল আম্বানিকে দেখে এই ব্যবসার জন্য খুব উধবুদ্ধ হয়েছিলাম এবং তাকে দেখে আমি তেনার মতো হওয়ার চেষ্টা করে যাচ্ছি